বাইকের যত্ন বলতে সপ্তাহে আমি একবার করে বাইকটা অবশ্যই ধুই শ্যাম্পু দিয়ে জল দিয়ে সেটাকে পরিষ্কার করি আর তারপরে মোবিল পোড়া মোবিল এবং অয়েল মানে পেট্রোল একটা মিশিয়ে ওটাকে স্প্রে করি আর সপ্তাহে এক দু দিন করি আবার দু দিন তিন দিন অন্তর আমি বাইকটা মুছি বাইকের যত্ন আমি যথেষ্ট পরিমাণ ভালোভাবে নেওয়ার চেষ্টা করি বাইক চালানোটা ক্লান্তিকর হতে পারে যদি সেটা দীর্ঘ যাত্রা হয় অন্তত দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার পথ হয় সেটা ক্লান্তিকর হতে পারে কিন্তু একটাই উপার তিরিশ চল্লিশ কিলোমিটার অন্তর রেস্ট অফিস দিতে হবে পাঁচ মিনিট অন্ত পাঁচ মিনিট বেড রেস্ট নিতে হবে তাহলে আর ক্লান্তিকর মনে হবে না আর লঙ লঙ রুটের জন্য অবশ্যই আমাকে অনুপ্রাণিত করে যে বাইক চালানোটা একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারাস বলেই আমি মনে করি লং রুটে লং রাস্তা আমি অতিক্রম করবো সেটাও আমাকে অনুপ্রাণিত করে আর অবশ্যই লঙে যাওয়ার জন্য নিজেকে তো সেফটি রাখতে হবে তার জন্য জায়গা করণীয় সেটা আমি করি অবশ্যই হেলমেট লেগ গার্ড ব্যাক গার্ড শ্যু লম্বা হাতাওয়ালা জামা সানগ্লাস সমস্তটাই আমি ইউস করি এবং তারপরে আমি লং রুটে বাইকিং করি